পশ্চিমবঙ্গে বড়ো বড়ো ব্যবসায়ীদের ব্যবসায়ীরা গরিবদের সাহায্য করে এবং যারা খেতে পায় না তাদের সাহায্য করে বড়ো বড়ো ব্যবসায়ীরা কোম্পানির লোকেরা এবং তাদের বাড়ির আশেপাশে যাদের ঘর বাড়ি খারাপ তাদের ঘর বাড়ি ঠিক করে দেয় এবং তাদের সাহায্য করে তারা ভাত খেতে পায় না তাদের ভাত দেয় খাওয়ার দেওয়া সব পরিস্থিতিতে খেতে তাদের দায়িত্ব থাকে যে কোম্পানির লোকেরা তারা সব টাকা পয়সা কিছু কিছু দিয়ে তাদের সাহায্য করে